আমার ভ্রমণের সময় পরিবহনের যে মাধ্যমগুলো আমি ব্যবহার করি সেগুলি হল বাস ট্রেন এবং কখনও কখনও বাইকও ব্যবহার করি আমি একবার আমার মামারবাড়ি ভাতারগ্রামে যাওয়ার সময় আমি রাত্রি আটটায় বেরিয়েছি একটি বাসে বাসটি মাঝ রাস্তায় খারাপ হয়ে গিয়েছে খারাপ হয়ে যাওয়ার পর তখন আমি কুড়ি কিলোমিটার দূরে এই কুড়ি কিলোমিটার আমার পায়ে হেঁটে যাওয়া সম্ভবপর ছিল না তাই সেক্ষেত্রে আমি দেখি পাশে একটি গরুর গাড়ি যাচ্ছে আমি সেই গরুর গাড়িতে চাপি এবং ওই কুড়ি কিলোমিটার রাস্তা গরুর গাড়ি করেই যাই কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখি প্রবল বৃষ্টি আরম্ভ হয়েছে আমি ভয় পেয়ে যাই যে এই বৃষ্টিতে কী করে আমি পৌঁছাব কিন্তু তারপর হঠাৎ করে দেখি যে না গরুগুলো এই বৃষ্টিতেও গরুর গাড়ি টানতে সক্ষম তারা আমাকে খুবই ভালোভাবে আমাকে আমার মামারবাড়িতে সেই রাত্রে পৌঁছে দিয়েছিল আমি ঘোড়ায় চেপেছি হাতির পিঠে চেপেছি কিন্তু গরুর গাড়ি চড়ে এক জায়গা থেকে এক জায়গা যেটা মানুষ অতীতকালে করত সেটা আমি কোনওদিন করিনি যেটা আমার কাছে সেদিন করেছিলাম আর এটাই হল আমার কাছে একটি মনে রাখার মতো স্মরণীয় একটি উজ্জ্বল ঘটনা